আমার কাছে একটি স্কুলের বই আছে সেটা আমি যখন আগে পড়েছিলাম স্কুলে সেই সময়ের বই বইটা আমার ভীষণ পছন্দের বই এবং সেটা একটা গল্পের বই ছিল তো তাতে যে লেখাগুলো ছিল যে গল্পগুলো ছিল সেগুলো আমার ভীষণ পছন্দের এবং আমি এই বইটা স্কুলে থাকতে কিনেছিলাম টাকা দিয়েই কিনেছিলাম কিন্তু আমার কাছ থেকে অনেক কম দাম নিয়ে ছিল মাত্র কুড়ি টাকা নিয়ে ছিল কিন্তু সেই তুলনায় আমার তাতে যে গল্পগুলো আছে যে লেখাগুলো আছে সেগুলো অনেক দামি এই কুড়ি টাকার থেকে অনেকটাই দামি এবং গল্পগুলো আমি আজও পড়ি আমার ভীষণ ভালো লাগে তো এই যে বইটা সেটা আমার কাছে ভীষণ একটা মূল্যবান